আমার মনে রাখা পাঁচটি তারিখ হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দুহাজার দশ সাল আর দ্বিতীয়টা হচ্ছে ছয়ই জুলাই দুহাজার বারো সাল আর তৃতীয় টা হচ্ছে কুড়িই জুলাই দুহাজার উনিশ সাল

এই তারিকগুলো ভোলা যায় না এই তারিকগুলো মনের মধ্যে গেঁথে আছে কোনদিন এই তারিকগুলো ভুলতে পারব না এই তারিকগুলো একটা একটা দিন একটা একটা জীবনের অংশ হয়ে আছে তাই এই তারিকগুলো আর মনে রাখার মতন তাই হচ্ছে যে ভোলা যাবে না তাই মনে আছে